মুদি দোকান সবজি দোকান বাড়ির কাজের লোকের ক্ষেত্রে আমি ক্যাশে প্রদান করি তাছাড়া আমাদের যে ইন্টারনেটের যুগে যে এখন গুগল পে ফোনপে পেটিএম অ্যাকাউন্ট ট্যাকাউন্ট এসব যে সিস্টেমগুলো আমাদের এখানে এখন চলছে তার মধ্যে আমি যেমনি ইলেকট্রিক বিল ফোনের বিল এইগুলো গুগল পের মাধ্যমে দিই এবং বিভিন্ন অনলাইন যে ডেলিভারি হয় অনলাইন যে বিভিন্ন যে সামগ্রী আমরা ক্রয় করি সেগুলি আমরা পেটিএমের মাধ্যমে দিয়ে দিই তাছাড়া আপনার মনে করুন চিকিৎসা ক্ষেত্রে মনে করুন বাইরে গেলাম বাংলা থেকে তখন সেটা আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিই কেন না তাতে আমাদের বেশি অর্থ নিয়ে যাতায়াত করতে হয় না এবং আমাদের নিরাপত্তা অনেকটাই বাড়ে তার ফলে তো এই সুবিধাগুলো কোনো সন্দেহ নেই যে অর্থের ধারাটা পরিবর্তন করতে এই সুবিধাগুলো খুবই কাজে দিয়েছে